আচ্ছা আমাদের এখানে ধরুন তিনটে ভোট হয় পঞ্চায়েত ভোট বিধানসভার ভোট লোকসভার ভোট এবারে পঞ্চায়েত ভোটেতে যারা দাঁড়ায় তারা ওই ভোটের দু তিন দিন আগে বাড়ি বাড়ি ধরুন বলতে যায় বলে বলে আসে যে দেখুন আমাকে দেখবেন এ বলছে আমায় দেখবেন বাড়ি বাড়ি এইগুলো বলে কিন্তু ভোটের দুদিন আগে এগুলো সমস্ত বন্ধ হয়ে যায় বলাবলি এবারে ধরুন যারা ভোট নিতে আসে যেসব অফিসাররা তাদের সঙ্গে পুলিশ আসে বা দু এক জায়গায় মিলিটারিও দিয়ে দেয় দু একটা যাতে গণ্ডগোল না বাঁধে তবে আমাদের চোখের সামনে এতগুলো ইলেকশান দেখেছি কিন্তু কোনোদিন কোনো গণ্ডগোল আমাদের এখানে হয় না বা আমাদের বুথ তো এখানে শান্তিভাবেই ভোট হয় এবার বাইরে অনেক জায়গায় অনেক গণ্ডগোল দেখা যায় সেগুলো আমরা টিভি খুললে দেখতে পাই অনেক জায়গায় অনেক কোনো গণ্ডগোল চলেছে বা হচ্ছে বা তাতে করে অনেকে মারাও গিয়েছে এই ভোটের ব্যাপারে কিন্তু আমাদের এই এলাকাতে কোনো এরকম কিছু হয় না এই পর্যন্তই আমি